হ্যালো হ্যাঁ নমস্কার দাদা আমি বিশ্বজিত সাঁতরা বলছিলাম ভবন্তপুর বুথ থেকে বলছিলাম দাদা আমাদের এখানে একটু সমস্যা হচ্ছে আপনি যদি দেখতেন সমস্যা বলতে এখানে আমাদের কিছু এসসি এসটি ক্যাটাগরির কিছু সম্প্রদায়ের মানুষ আছেন যারা অনেকদিন থেকেই বিভিন্ন রকমের সমস্যা যেমন তাদের জব কার্ডের কাজ বলুন বা এমনি আদার্স যে কোনো কাজ সেই সব কাজে সমস্যা হচ্ছে আপনি যদি একটু দেখতেন হ্যাঁ হ্যাঁ দাদা যোগাযোগ করেছি কিন্তু ওনারা শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছেন আমরা অনেকবার ফর্ম ফিলআপ করে জমা দিয়েছি ওটা ওনাদের সাথে লিখিতও জমা দিয়েছি কিন্তু কোনোরকম কাজ হচ্ছেনা হ্যাঁ স্যার দু নম্বর ব্লক অভিযোগ বলতে দেখুন সামনেই তো ভোট আসছে এবারে সম্প্রদায়ের মানুষ চেপে ধরছে যদি ওদের সমস্যার সমাধান না করতে পারি আপনি বুঝতেই পারছেন আমাদের উপরে খুব খারাপ প্রভাব এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যেমন ধরুন আমাদের যে হ্যাঁ যে রাস্তা রয়েছে গ্রামের ভিতরে সেই রাস্তা এখনও কাঁচাই রয়ে গেছে স্যার এই মড়াম দেওয়া হয়েছিলো কিন্তু মড়ামে বর্ষার জলের ফলে মড়াম তো নষ্ট হয়ে গেছে তার ফলে রাস্তার চারিদিকে কাদা তৈরি হচ্ছে বাচ্চারা স্কুলে যেতে পারছে না মানুষজন বাড়ি থেকে বেরাতে পারছে না আপনি যদি ওটা ঢালাইয়ের একটু ব্যবস্থা করে দিতেন না স্যার স্যার গ্রামীণের আন্ডারেই পড়ছে স্যার হ্যাঁ স্যার ওটা স্যার আছে দেড় দু কিলোমিটার মতো রাস্তাটা আছে একদম স্কুল পর্যন্ত যাচ্ছে গ্রাম থেকে চওড়া স্যার হবে মিটার পাঁচেকের মতো না স্যার গ্রামে গ্রামে গ্রামে গ্রামের মাঝখানেই দুই পাশে বসতি আছে গ্রামের মাঝখানে হ্যাঁ স্যার মাটি ফেলে উঁচু করা হয়েছে অনেকবারই কিন্তু বর্ষার জলের ফলে ওটা নষ্ট হয়ে গেছে আবার না স্যার আর কিছু সমস্যা নেই আপনি কথা দিয়েছেন এটাই অনেক ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার